হ্যাঁ হ্যালো ইশিকা বলছিস হ্যাঁ আমাকে তনুশ্রী তাই বলল যে এই শ্রাবন্তী কোচিং সেন্টারে ক্লাস শুরু হচ্ছে আমাদের নিটের প্রিপারেশনের জন্য তো কবে থেকে শুরু হচ্ছে তুই জানিস তনুশ্রী যেটা বলছিল যে সপ্তাহে তিনটে ক্লাস আর এমনি তোর মক টেস্ট হবে পরীক্ষা হবে আর বেতনের ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম তো বলল যে এখন ইনিশিয়ালি মানে অ্যাডমিশনের জন্য পাঁচশো টাকা দিয়ে অ্যাডমিশন করতে হবে আর মান্থলি তিনশো টাকা করে হ্যাঁ আর মক টেস্টগুলোর জন্য প্রতি মাসে মক টেস্ট হবে সেই জন্য আবার আলাদা টাকা লাগবে তো সেইগুলো আমি কথা বলে নিই আমি তোকে তখন জানাব তুই কী করছিস আমাকে একটু মানে তুই যদি বলিস ভর্তি হব তাহলে আমি কথা বলে রাখব আমি তনুশ্রীকে আজকে জিজ্ঞাস করলাম ও ওর আরও দু একজন পাড়ার বান্ধবীও নাকি বলছিল যে হবে তো মোটামোটি ধর ম্যাক্সিমাম কুড়ি জন তার বেশি হবে না কারণ এখনও আমাদের তো ধর রেজাল্টও এখনও বের হয়নি টুয়েলভের তো সবাই একটু দ্বন্দ্বের মধ্যেই আছে তো দেখা যাক ওই জন্য বলল খুব বেশি হবে না ম্যাক্সিমাম কুড়ি মানে তার বেশি হবে না আশেপাশের লোক আশেপাশের গ্রাম থেকেও যদি আসে বা অন্যান্য স্কুলের মিলে আমি একটা ধারনা করছি

হুম হুম ঠিক আছে আমি তোকে তখন জানিয়ে দেব আমি যদি যাই কবের থেকে শুরু হবে তনুশ্রী আমাকে যদি বলে তোকে আমি জানিয়ে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ